পশ্চিমবঙ্গে সব ব্যবসার নিয়মই নিয়ম সংশোধিত হলো স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত প্রকল্প দপ্তর গঠন করার জন্য এই দপ্তরের দায়িত্ব হলো স্বনির্ভর দল সম্পর্কিয় যাবতীয় কাজের সুস্থ প্রণয়ন রুপায়ন এবং সমন্বয় সাধন করা একই সঙ্গে বেকার যুবক যুবক্তিদের স্বনিযুক্ত প্রকল্পের সুযোগ প্রদান করা এই দপ্তরের লক্ষ্য রাজ্যের সমস্ত স্বনির্ভর দলগুলির ও বেকার যুবকদের যুবতিদের সামনে বিভিন্ন লাইন দপ্তরের সাহায্যে স্বনিযুক্ত কর্মসূচিগুলো রুপায়ন করা যাতে তারা এই আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারে এই কাজের করার জন্য স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরকের সাহায্য করে ডায়রেকটারের অফ এসএইচজি অ্যান্ড এসআই এই পশ্চিমবঙ্গের স্বরাজগারের নিয়ম নিগম লিমিটেড হতে পারে সারা রাজ্যে অনগ্রসর শনি সংখ্যালঘু মহিলাসহ সকল বেকার যুবক যুবক্তিদের যুবতীদের ও স্ব নিয়োগ যুক্তির সুযোগ তৈরি করার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মস্থাপন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পরিকল্প এই পরিকল্পের অনভুক্ত শতাব্দের কিছু আর্থিক সহায়তায় মাধ্যমে ব্যক্তিগত গোষ্ঠীবদ্ধতা স্বনির্যয় ব্যবস্থা করতে পারেন মহিলাদের জন্য কর্মস্থাপনের কিছু ভালো সুযোগ হলো তারা ফুল বানাতে পারে ফুল মালা তারা ঘরে বসে সেটিকে বানাতে পারে এমনকি টেলারের কাজও ক করতে পারে জামকাপড় সেলাইয়ের ব্যবস্থা মেয়েরা নানা পড়াশোনার ওপর ভিত্তি করে তারা নানান চাকরিও পেতে পারে এমনকি স্কুল টিচার হোক রেল স্টেশানের চাকরি হোক এমনকি পুলিশ অফিসার হোক আইএএস অফিসারও হতে পারেন মেয়েদের সুবিধার কোনো সুযোগ কর্মস্থাপনের জন্য অনেক কিছুই প্রস্তুত করা হয়েছে অনেক কিছুই যেমন পুলিশের চাকরি রেল স্টেশনের চাকরি আরো বিভিন্ন চাকরি তারা করতেই পারেন